হ্যাঁ বলছি হ্যাঁ বই তো সব রকমের বই আছে গল্পের বই গদ্যের বই পদ্যের বই সব কিছুই আছে বলুন আপনার কী রকম ধরনের বই লাগবে হ্যাঁ আছে আচ্ছা হুম আচ্ছা হ্যাঁ হ্যাঁ আছে অবশ্যই আছে

হ্যাঁ আছে তাও দেড়শোটা মতো হ্যাঁ অবশ্যই হ্যাঁ আপনি আসুন আপনারা আসুন একবার আপনি এসে না হয় দেখে যান বইটা হ্যাঁ আসুন না কাল সকালে দশটার দিকে আসুন হ্যাঁ ওটা তো আমাদের ডে হিসাবে চার্জ নেওয়া হয় প্রতিদিন দু টাকা করে এবার আপনি যতদিন পেছাবেন ততদিন সেরকম অনুযায়ী টাকাটা পড়বে আর কি

না না না না ঠিক আছে কোনও ব্যাপার না হ্যাঁ কালকেই আসুন আপনার বা যে দিন সময় হবে আপনি দেখে আসুন আমাকে ফোন করে আসবেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ না না দশটার দিকে হুম হুম হুম হ্যাঁ ঠিক আছে হুম